একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ভবিষ্যতে আমি চাকরিতে আগ্রহী যা আমাকে আমার দক্ষতা ব্যবহার করে মানুষের জীবনকে ইতিবাচক প্রভাবিত করতে দেয় আমি বিশ্বাস করি যে প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে যা বিশ্বকে আরও ভালো জায়গা করে তুলতে পারে এবং আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমার দক্ষতা ব্যবহার করে সেই পরিবর্তনকে আনতে চাই আমি বিশেষ করে এমন কিছু প্রকল্পে কাজ করতে আগ্রহী যা সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবে মানুষের জীবনকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে নতুন উদ্ভাবনী উপায়ে প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলি আমি করতে চাই উদাহরণস্বরূপ আমি এমন একটি প্রকল্পে কাজ করতে আগ্রহী যা পরিবেশকে রক্ষা করতে বা দরিদ্রতা হ্রাস করতে সাহায্য করবে আমি এমন একটি প্রকল্পে কাজ করতে আগ্রহী হতে পারি যা মানুষের জীবনকে অনেক সহজ করে তুলবে যেমন একটি অ্যাপ যা লোকেদের প্রতিদিনের কাজগুলি পরিচালনা করতে সাহায্য করবে আমি এমন একটি প্রকল্পে কাজ করতেও আগ্রহী যা প্রযুক্তি ব্যবহার করে মানুষের সকল সমস্যার সমাধান করবে যেমন একটি নতুন ধরনের চিকিৎসা যন্ত্র আমি বিশ্বাস করি যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বিশ্বকে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি আমার দক্ষতা ব্যবহার করে আমি সেই লক্ষ্য উপার্জন করতে চাই